আমি আগামীকাল আসানসোল থেক দুর্গাপুর যেতে চাই ক্যাবের মাধ্যমে আমি একটি ট্রাভেল এজেন্সি মুখার্জি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি ওখানকার যিনি ড্রাইভার আছেন ওঁর নাম হচ্ছে সুরেশ আমি সুরেশদার ক্যাবে যেতে চাই আমার যাওয়ার তারিখটা যেন বুক হয়